হ্যাঁ বলুন

এই আমিও ম্যাডাম আপনার সঙ্গে একমত কেননা আমার বেশ কিছু মক্কেল তারাও বলছে যে হুম অনেক কিছুর অভিযোগ তারাও করছে যে যে তারা ঠিকঠাকভাবে রায় পাচ্ছে না বা তারা বিচার পাচ্ছে না এটা একটা অনেক বড়ো সমস্যা হচ্ছে তাহলে আমাদের একটা কাজ করা যেতে পারে আমরা যারা সব উকিল যারা আছি আমরা সবাই মিলে একসঙ্গে করে একটা আমরা আলোচনা করতে পারি যে কী করা যায় হ্যাঁ একদম সেটাই সব থেকে ভালো হবে হ্যাঁ এক একদম একদমই তাই আমাদের সবাইকেে একতা থাকতে হবে একসঙ্গেই সব কিছু বলতে হবে নইলে জজ সাহেবকে এসব কথা বলা যাবে না হ্যাঁ অবশ্যই একটা অবশ্যই একটা যে নিয়ম কানুনের মধ্যে তো অবশ্যই ওনাকেও থাকতে হবে যে ঠিকঠাকভাবে যার যে বিচার পাওয়ার কথা সে ঠিকঠাক বিচার পাচ্ছে না এটা তো ভীষণ একটা বাজে ব্যাপার হয় যাচ্ছে তো সাধারণ মানুষ যারে অবশ্যই হ্যাঁ অবশ্যই আপনি অফিসে আসুন তারপরে সব কথা ওখানেই হবে

হ্যাঁ অবশ্যই অবশ্যই আমিও তো সেটাই ভাবছি আমি বেশ কিছু জন আমাদের আরও যারা কলিগ আছে তাদের সঙ্গেও আমি এই কথাগুলো বলেছি বুঝতে পেরেছেন কিন্তু তারাও আমার স সঙ্গে সহমত আছে এবং সেই অনুযায়ী আমরা মানে আমাদেরকে একদম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন